হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার রমেশদা তো পিওন হিসেবে ঠিকঠাক কাজ সত্যি বলতে করতে পারছে না এবারে কোথায় কোথায় যায় তো ঠিকঠাক নেই টাইমে হয়তো চলে যাচ্ছে আনমনা হয়ে থাকছে কীভাবে কী করছে বোঝা যাচ্ছে না এরকম করলে আগের দিন আমার একটা ক্লাস চলতে চলতে ঠিকঠাক বেল পড়ছে না ঠিক টাইমে ক্লাস তো আমাকে বেশিক্ষণ টেনে যেতেই হলো তা তারপর দেখছি যে আবার কি বেল ডেল পড়ছে না তো এই সব হচ্ছে বুঝলেন স্যার আর বলছি ওই দাদাটা এই কি রমেশদা কীভাবে কী করছে এবার রমেশদাকে একটু ভালো করে বোঝাতে হবে রমেশদার বয়সও হচ্ছে আর ফ্যামিলির চিন্তা কিছু কো করে এইসব আনমনা হয়ে থাকছে মাঝে মাঝে কাজ বাজ করছে না মনমারা হয়ে থাকছে হ্যাঁ আগের দিন তো ওগুলো হেড স্যারের রুমে পৌঁছাতে পারেনি ঠিকঠাক টাইমে প্লাস পেশেন্টের খাতাও ঠিকঠাক কোথায় রাখছে গন্ডগোল করে ফেলছে ড্রয়ারে পড়ে থাকছে না সেই দিন বাইরেও টেবিলে পড়েই ছিল আমার দেখলাম গিয়ে তুললাম এই সব হচ্ছে আচ্ছা ঠিক আছে